সারা দিন জলের প্রয়োজন হয় রান্নার কাজে তো জল প্রয়োজন তরকারি থেকে শুরু করে ভাত যে কোনো জিনিস করতেই জল প্রয়োজন চান করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জল কারণ জল ছাড়া আমাদের চলবে না যাই হোক গবাদি পশুদের চান করার ক্ষেত্রে জল প্রয়োজন হয় এছাড়া বিভিন্ন রকমের অনেক কাজে জল প্রয়োজন হয় যেমন গাড়ি ধোয়া সাইকেল ধোয়া ইত্যাদির ক্ষেত্রে জল প্রয়োজন হয় এছাড়া গাছের গোড়ায় আমরা প্রত্যহ জল দিই রং করার ক্ষেত্রেও জল প্রয়োজন হয় কোনো জায়গায় ভালো করে বাড়ি টাড়ি বানাতে সে সময়েও দেওয়ালে ভালো করে আমাদের জল দিতে হয়